আমার উত্তর চব্বিশ পরগনা জেলাতে প্রচুর পরিমাণে ঐতিহ্যবাহী উৎসব বা অনুষ্ঠান উদযাপিত হয় যা সারা দেশের পর্যটককে আকর্ষণ করে সেই পুজোগুলো হলো দুর্গা পুজো কালী পুজো ইদ বড়দিন ছট পুজো মহা শিবরাত্রি দিওয়ালি হোলি নববর্ষ মকর সংক্রান্তি এবং আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তের মানুষরা একসাথে একত্রিত হয়ে এই অনুষ্ঠানগুলিকে উদযাপিত করে এছাড়া নানা দেশের নানা দেশের নানা জায়গা থেকে পর্যটকরা আসে আমাদের এই সমস্ত অনুষ্ঠান দেখার জন্য এবং এই সমস্ত অনুষ্ঠানে যোগদান করার জন্য এইখানে পর্যটকদেরকেও প্রচুর পরিমাণে সুযোগ দেওয়া হয় যাতে তারা এই অংশ হয়ে উৎসবগুলিকে উদযাপন করতে পারেন যেমন দুর্গা পুজোতে তাদেরকে ভলেন্টিয়ার হিসেবে বা সংগঠন সহকর্মী হিসেবে উদযাপিত করতে দেওয়া হয় এছাড়া তাদেরকে নানারকম ক্রীড়া এবং অন্যান্য খেলাধুলোতে অংশগ্রহণ করতে দেওয়া হয় এবং তারা এইখানে জিতে গিয়ে প্রচুর পরিমাণে পুরস্কার পান এবং এছাড়া নানারকম পুজোতে তারা স্ব ইচ্ছাতে দান করতে পারেন এবং সেইখান থেকে নানারকম প্রসাদ নিয়ে তারা তাদের বাড়িতেও যেতে পারেন এছাড়া আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলাতে যে দুর্গা পুজো হয় সেটি প্রচুর বড় করে হয় এইখানে যেই প্যাণ্ডেলটি আসে সেটি বাইরে থেকে লোক দিয়ে করানো হয় এবং এইখানে যে সমস্ত লোকেরা মিলে এই প্যাণ্ডেলটি করে তাদের পরিবারকেও নিয়ে আমন্ত্রিত করা হয় এই পুজোতে অংশগ্রহণ করার জন্য এবং তারা পুরোপুরিভাবে এই পুজোতে অংশগ্রহণ করতে পারেন সপরিবারে